হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বলুন হ্যাঁ বাড়িতে তৈরি করে দিতে বলতে এবার দেখুন এখানে দোকান ছেড়ে তো আমার যাওয়া সম্ভব হবে না আপনি চান আমি আপনাকে দইটা দিয়ে দেবো কিন্তু আমি দইটি তৈরি করে আপনাকে পাঠিয়ে দিতে পারব বাড়িতে গিয়ে তৈরি করা একটু চাপের ব্যাপার হয়ে যাবে তারপর যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জামগুলো লাগে সেখানে আপনার বাড়িতে জোগাড় আয়োজন করা সেটাও একটা সমস্যার জিনিস হ্যাঁ আমার দোকানে তো সব রকম দইই পাওয়া যায় ওই মিষ্টি দই বলতে সাদা দই আছে আর মিষ্টি দইয়ের মধ্যে লাল দইও রয়েছে হ্যাঁ লাল দইটাই বেশি বিক্রি হয় হ্যাঁ লাল দই তো আমার দোকানেই মানে মূলত এখানের মধ্যে লাল দই প্রথম বিক্রি করা আমিই শুরু করেছিলাম আর আমার দেখাদেখি আশপাশের দোকানগুলো লাল দই বানাতে শিখেছে আর ওরা যে লাল দইটা তৈরি করে সেটা মানে লাল দইই না আপনি যদি চান আমি লাল দই দিয়ে দেবো অসুবিধা নেই হ্যাঁ তো আপনি করতেই পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দইটা তৈরি করার সময় যতটুকু যে তেমন কিছু বিশেষ রেসিপি নয় লাগে বলতে ধরতে পারেন এক লিটার দুধ নিলে সে দুধটাকে প্রথমে আপনি গরম করে নেবেন গরম করার পর একটু রেখে দেবেন আর যে চিনি হয় না চিনিকে একটু গরম করার পরে যে ওই ক্যারামেল তৈরি হয় জানেন নিশ্চয় ওই লাল মতো চিনিটা হয়ে হ্যাঁ ওই চিনির যে ক্যারামেল তৈরি করে ওটা তারপর দুধের সাথে একটু ফুটিয়ে নিতে হয় ফুটিয়ে নেওয়ার পরে আগের থেকে পাতা যে দইটা থাকে একটু দই মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় কিছুক্ষণ বলতে ধরতে পারেন পাঁচ থেকে ছয় ঘণ্টা এমনি রাখতে হবে তারপর ফ্রিজে রেখে দিলেই ওটা আপনার লাল দই হয়ে যাবে ওটা মূলত ওই চিনিটাকে ওই আগে থেকে একটু পুড়িয়ে নিয়ে দেওয়ার পরে এই জন্য রঙটা হয় লাল আর ওটার একটা আলাদা রকমের সুগন্ধ আসে যেজন্য এটা এত বিখ্যাত আমাদের এখানে হ্যাঁ আপনি করতে পারেন এই এই ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে পরিমাণের একটা ব্যাপার থাকে তাছাড়া কিছু না কতটুকু দিতে হবে কতটুকু দিলে সেটাই হ্যাঁ তাই করবেন আপনি আর তাহলে আমি আপনাকে অর্ডারটা দিয়ে দেবো সময় মতো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখলাম